আমি একজন মেহেন্দি আর্টিস্ট আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে মেহেন্দি পরাই এই পেশাটাকে অনেকেই খারাপ নজরে দেখেন এমনকি মেহেন্দির অনুষ্ঠান থেকে আমাকে অনেক সময় অনেক রাতে বাড়ি ফিরতে হয় তখন আমার আশেপাশে পাড়া প্রতিবেশী লোকেরা আমাকে খারাপ নজরে দেখেন এমনকি বলেন এটা কোন শিল্প এটা আবার কী লোকের বাড়ি গিয়ে গিয়ে মেহেন্দি পরানো এটা কি কোনো কাজ এটা এরকম নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে আমি কম বেশি মোটামুটি মেহেন্দি পরাতে পারি তো এটা তো একটা চিত্রকলা আমি মনে করি আমি যদি আরও ভালো শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতে পারতাম তাহলে তাহলে মনে হয় আমি আরও ভালোভাবে কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম এবং কি আমার পরিবেশে চারিদিকে যে লোকজনগুলো আছে তারাও যদি আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতো তাহলে আমার কাজটি আরও ভালো হতো